আমাদের গ্রামে তীব্র জলের ঘাটতি এবং খরা দুটিই দেখা যায় তীব্র জলের ঘাটতি গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে দেখা যায় এবং খরার প্রভাবে চাষীরা চাষবাস করতে পারে না এবং আমাদের পানীয় জল খুব দূর থেকে আনতে হয় এবং আমাদের গ্রামের জীবনকে এটি অনেকাংশে প্রভাবিত করেছে যেমন পানীয় জলের অভাব খরার ফলে চাষবাসের অভাবে আকাল দেখা যায়